হ্যালো কে বলছেন হ্যাঁ মোবাইল শপ থেকে বলছি বলুন হ্যাঁ এখন আসলে সব পুজোগুলো চলছে তো পুজোর অফারের জন্য সব মোবাইলেই ওপর ডিসকাউন্ট এবং ই এম আইয়ের ওপর ছাড় দেওয়া হচ্ছে এইভাবে এখন মোবাইলগুলো সেল করা হচ্ছে আপনি কি মোবাইল নিতে ইচ্ছুক এখন সব ফোনেই ছাড় দেওয়া হচ্ছে এবার সব ফোন তো ই এম আইয়ে হয় না বেশিরভাগ ক্ষেত্রে আমাদের কাছে যে ই এম আইগুলো রয়েছে বাজাজ ফাইন্যান্স থ্রি বি এইচ কেটিতে এই সমস্তগুলো রয়েছে এইগুলো হচ্ছে ভিভো রিয়েলমি ওপো এসমস্তগুলোয় ছাড় পাবেন এবার যদি বলেন আপনি পোকো ফোন বা হচ্ছে আইকিউ এই ফোনগুলো নিতে চান সেই ক্ষেত্রে এই ফোনগুলোর ওপর কোনো ইএমআই হবে না এইগুলো আপনাকে ক্যাশের মধ্যেই নিতে হবে ইএমআই এ আগের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছিলাম যে কোনো ফোন কিনলে আপনি যদি ই এম আইটা দশ মাসে বা ন মাসে শোধ করছেন তখন প্রায় দু তিন হাজার টাকা করে বেশি যাছিলো ইন্টারেস্ট এখন যদি সেই ফোনগুলো নিতে চান সে ক্ষেত্রে দেখা যাচ্ছে এক হাজার টাকা বা কোনো কোনো ক্ষেত্রে পাঁচশো টাকা ইন্টারেস্ট যাচ্ছে সেটা আপনার ফোনের দামের ওপর সেটা নির্ভর করছে কীরকম দামি ফোন নিচ্ছেন না না সব ফোনের সমান ডিসকাউন্ট হয় কি করে হবে এ হবে না আর সমান ইএমআই ও হবে না কেননা ফোনের দাম কম বেশি যেহেতু আছে সেরকম ব্যাপারটা থাকবেই ওপোর ফোন আপনি প্রায় তেরো হাজার টাকার পর থেকে শুরু করতে পারবেন কেননা ওপোর কমা ফোনগুলো আমরা এখন রাখি না ওগুলো চলছে না মার্কেটে আর হচ্ছে রেডমি রিয়েলমির এই ফোন হ্যাঁ বলুন হ্যাঁ হ্যাঁ ইএমআই এ নিতে গেলে আপনাকে বারো হাজার টাকার ওপরে বাজেট রাখতেই হবে নাহলে ই এম আইএ হবে না আর মাসে মাসে আপনি মাসে মাসে আপনি অনলাইন পেমেন্টের মাধ্যমেও করে দেবেন যেমন লোনের কিস্তি মেটানো হয় সেভাবেই নির্দিষ্ট একটা অ্যামাউন্ট বলে দেওয়া হবে একটা নম্বর দেওয়া হবে সেই নম্বরে আপনি অনলাইন পেমেন্ট করে দিলেই হবে না না আমাদের কাছে আসতে হবে না যে কোনো অনলাইনের মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন যতদিন আপনারই এম আইটা থাকবে দেখবেন ডিভাইস কন্ট্রোল একটা আমাদের যেই ফাইন্যান্স থেকে আপনার ডিভাইসটাকে লোন দেবে যেমন টিভিএস ক্রেডিট বা বাজাজ ক্রেডিট নোটিফিকেশন বারের নিচে একটা দেখবেন লেখা থাকবে যতদিন টাকাটা শোধ হচ্ছে না ততদিন লেখাটা থাকবে টাকাটা যখনই শোধ হয়ে যাবে সেদিনই দেখবেন আপনার একটা আপডেট দেবে আপডেট দেওয়ার পরই সব লেখা চলে যাবে পুরোপুরি ডিভাইস আপনার কন্ট্রোলেই থাকবে তখন হ্যাঁ হ্যাঁ সেগুলো আছে সেগুলো কোনো কোনো ক্ষেত্রে ভালো গিফ্টও পাওয়া যাচ্ছে অনেকে মিক্সার পেয়েছেন ওয়ার দামি দামি এয়ারপডস পেয়েছেন এরকম অনেক ভালো ভালো গিফ্ট পাওয়া যাচ্ছে কাগজপত্র তো অবশ্যই নিয়ে আসতে হবে আপনার ভোটার আইডি কাড আধার কার্ড এই দুটো আনলেই হবে আর যদি প্যান কার্ড থাকে অবশ্যই নিয়ে আসবেন আর অ্যাকাউন্ট বইয়ের এক ঠিক আছে অ্যাকাউন্ট বইয়ের এক জেরক্স এক কপি নিয়ে আসবেন ঠিক আছে যদি অনলাইন পেমেন্ট না করতে পারেন আপনার ব্যাঙ্কের মধ্যে টাকা রাখলেও সেখান থেকে টাকাটা কেটে নেওয়া হবে ঠিক আছে ধন্যবাদ